আমার এলাকার হাসপাতালে বিছানা অক্সিজেন সিলিণ্ডার অস্ত্রোপচারের সরঞ্জাম পর্যাপ্ত আছে কিন্তু যতটা পরিমাণ দরকার ততটা নেই কারণ আমি এরকম অসুবিধার অনেকবার সম্মুখীন হয়েছি একবার আমাদের এই গ্রামে এক অনুষ্ঠান বাড়িতে যখন বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম তখন যখন খাওয়াদাওয়া শুরু হয় সে খাবারের মধ্যে কিছু পড়ে গিয়েছিলো তার পড়ে যাওয়ার কারণে সবাই অসুস্থ হয়ে পড়েছিল পেট খারাপ বমি মাথা যন্ত্রণা ইত্যাদি এরকম অসুবিধা হচ্ছিল সেই কারণে সবাই যখন হাসপাতালে পৌঁছায় সবাইকে ভর্তি নেওয়ার মতো এবং রাখার মতো বেড ছিল না এবং ব্যাণ্ডেজ ছিল না অক্সিজেনের সিলিণ্ডার ছিল না তাই যতটা ছিল কিন্তু যতটা পরিমাণ দরকার ততটা ছিল না সেই কারণে আমরা খুবই কষ্টে থাকতে হয়েছিল এবং তখনকার খুবই কষ্ট বা অসুবিধায় ছিলাম সেই জন্য আমাদের সবাইকে জেলার হাসপাতালে পাঠানো হয়েছিল সে হাসপাতালে পাঠানোর পরে আমরা সমস্ত রকম সুবিধা পেয়েছিলাম কিন্তু আমাদের এই হাসপাতালে সমস্ত রকম সুবিধা থাকে না যখন আমরা ব্যাণ্ডেজের ব্যাণ্ডেজ দরকার ছিল সে ব্যাণ্ডেজও ছিল না এবং মলম লাগাবে সে মলমটাও খুবই কম পরিমাণে ছিল কিছুজন আমাদের কাটা ছড়ার মলম এবং যে ওষুধ দেবে আমাদের পেট যন্ত্রণার সে পেট যন্ত্রণার ওষুধও সবাইকে দেওয়ার মতো ছিল না সেই জন্য আমরা অনেক অসুবিধাতে পড়েছিলাম তখন সেই সময়কালটা আমাদের পেরিয়ে গেছিল এরকম আবার একটা ঘটনা ঘটেছিল আমার যখন আমরা কোথাও খেলতে গিয়েছিলাম খেলতে যাওয়ার কারণে আমরা পড়ে গিয়ে চোট লেগেছিল সেই চোটের কারণে যখন আমরা হাসপাতাল গিয়েছিলাম সে হাসপাতালে ঠিকমতো মলম থাকে না এবং ব্যাণ্ডেজেরও অভাব ছিল তাই সেই ব্যাণ্ডেজের অভাবের কারণে আমরা খুবই অসুবিধা ফিল করেছিলাম এবং সে মলমও আমাদের ঠিকঠাকভাবে লাগাতে পারে না যখন পাঁচজন পড়ে গিয়ে আমরা গিয়েছিলাম এবং আমরা পাঁচজন গিয়েছিলাম কিন্তু বেড ছিল চারটে তাই বেডের অভাবও আমাদের খুব কষ্টে কেটেছে তখন